উৎসবে আমি রান্না করি আমাদের ধরুন একবার পৌষ মাস পৌষ পার্বণে খুব প্রচুর মানে কুটুমজন আসে আমি পৌষ পার্বণে রান্নার আয়োজন করলাম আমি বললাম যে পৌষ পার্বণে নিরামিষ যাবে তো কারণ পুজোআরা দেবো পোস্ত হবে ডাল হবে আর একটা সব রকম দিয়ে মশলা দিয়ে মানে সব রকম সবজি দিয়ে রান্না হবে পাঁচ মিশালি সবজি এইভাবে আমি এবারে বললাম আরও বললাম যেটি বেগুন ভাজা হয় তাহলে আরও ভালো বেগুন ভাজা সাথে দুটো আলু ভাজা আর শাক ভাজা করলাম এই সব রান্না করলাম এই সব রান্না করার পর সবাই বললো না রান্নাগুলো খুব ভালোই হয়েছে আর তুমি এ এইস এই নিরামিষী রান্নাগুলো খুব দারুণ ভালো রাঁধো তো আমি বললাম হ্যাঁ আমি এই সবই রান্না করি কারণ পৌষ পার্বণে পূজায় তো নিরামিষই হয় পুজো দোবো তার জন্যেই আমি এই নিরামিষ খাবারগুলি রান্না করলাম